আমি আমাদের বাড়িতে বা আমার ঘরটা মুছি কিন্তু বেশিরভাগটাই আমরা জল দিয়ে মুছি গোবরটা ব্যবহার করি না কারণ আমাদের পাকা বাড়ি বাড়ির উঠোনে যে একটু মাটি আছে সেখানে আমরা গোবর দিয়ে ন্যাতা দিয়ে বা মুছে আমাদের গ্রাম্য পরিবেশে যেটা মোছার বদলে আমরা বলে থাকি ন্যাতা দিই আমি এর কোনো স্বাস্থ্যকর উপকারিতা সম্পর্কে ঠিক জানি না তবে যেটুকুনি শুনেছি ঘর মুছলে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যথেষ্ট উপকারী বাড়িতে বাচ্চা বা বড়দের জন্য উপকারী কারণ কিছু একটা খাবার খেলে মেঝেতে পড়ে গেলে সেটাকে আমরা অনেকেই তুলে খেয়ে নিই বা বাচ্চারা ভুলবশত সেটাকে তুলে খেয়ে নেয় কিন্তু সেটা খাওয়ার ফলে যে নানা রকমের রোগ জীবাণু মেঝেতে থাকাকালীন মুখে গেলে তাদের মুখে গেলে মানুষের শরীর খারাপ হতে পারে এবং গোবরের সম্পর্কে যদি বলা যেতে পারে স্বাস্থ্যকর উপকারিতা হলো গোবরে নানা রকমের ব্যাকটেরিয়া থাকলেও এবং ব্যাকটেরিয়া থাকলে সে ব্যাকটেরিয়ার সঙ্গে নানান রকমের ছত্রাক বিয়োজিত হয়ে ওইখানটা পরিষ্কার করে দেবে ওই জায়গাটা যে জায়গাটাতে গোবর ব্যবহৃত হচ্ছে সেখানে